আমার এলাকার সামাজিক অনুষ্ঠান বলতে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় পুজো যেমন দেওয়ালি পুজো দুর্গা পুজো বাসন্তী পুজো এইগুলোকে আমার বেশ আমার খুব ভালো লাগে এবং আমি খুব পছন্দ করি এইগুলো এই অনুষ্ঠানগুলো বা এই এইগুলোকে আনন্দ উপভোগ করতে এখানে তো বিশেষ করে বাসন্তী দিওয়ালি পুজোটাই তো ভালো মানে আরও ভালো লাগে যেটা আমরা আলো দিয়ে ঘর বাড়ি সাজাই কি সুন্দরভাবে প্রদীপ জ্বালাই কি সুন্দরভাবে মোমবাতি জ্বালাই এগুলোকে করা হয় এই জন্য আমার অনেকটাই ভালো লাগে